হ্যালো আমি সাইকেল কিনছি আর কি হ্যাঁ আপনার দোকানে কী কী সাইকেল আসছে

কোনটা ভালো হবে আমি তিন হাজার টাকায় হবে তিন হাজার টাকা বড় সাইকেলের দাম কত বাজাজের কত

ঠিক আছে আমি আপনি একটু দাম বেশি বলছেন না কি একটু কমসম করে নাও

একটু কমসম করে নাও